গ্রামাঞ্চলের তরুণ প্রজন্ম উপযুক্ত জীবনসঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ লোকেরা শহরে বসতি স্থাপন করতে পছন্দ করে আজকালকার সময়ে গ্রামাঞ্চলের অধিকাংশ ছেলে মেয়েরাই বাইরে চলে আসে কিছুমাত্র শুধুমাত্র বেশি টাকা উপার্জনের জন্য এবং শিক্ষার জন্য তো গ্রামাঞ্চলে বসতি কম হওয়ায় ওখানে জীবনসঙ্গী পেয়ে ওঠা খুবই কষ্টের ব্যাপার এবং সেটি খুবই কঠিন ব্যাপার যেহেতু সমস্ত লোকেরাই আজকাল শহরে বসতি স্থাপন করতে পছন্দ করছেন তো গ্রামাঞ্চলে জীবনসঙ্গী পাওয়া সমস্যার সম্মুখীন হচ্ছে